আমার বাড়ির উঠোন বা বাগানে পাখিদেরকে ডেকে আনার জন্য আমার মনে হয় বাগানে যদি বড়ো বড়ো গাছ বা ফলের গাছ থাকে তো পাখিরা সেখেনে আসবে এবং সেই গাছের ফল খাবে এবং সেখেনে তারা আশ্রয় নেবে গরমের সময় আশ্রয় নিতে পারে এবং সেই ফল খাওয়ার জন্য তারা আসতে পারে সেটা বাড়ির উঠোনে পাখিদেরকে ডেকে আনার জন্য বা আমার মনে হয় বাড়ির উঠোনে কিছুটা জল এবং কিছু খাবার তাদের জন্য রেখে দেওয়া উচিত যেটার জন্য পাখিরা যে কোনো সময় এখানে আসতে পারে এবং সেই জল পান করে এবং সে খাবার খেয়ে তাদের ক্ষুধাও মেটাতে পারে এই সমস্ত আর এবং তাদের আমার এটা উচিত না কোনো পাখি যদি আসে তাদের প্রতি দুর্ব্যবহার করা তাদেরকে মারা বা তাদেরকে তাড়ানো এই জিনিসগুলো যদি না করা হয় এবং তাদেরকে যদি সেইভাবে তা ভালোবাসা দেওয়া হয় তো আমার মনে হয় পাখিরা অবশ্যই আসবে এবং অ্যা এসে পা আমাদের উ বাড়ির উঠোনে এসেও বসবে এবং গাছে আমাদের বাগানেতেও পাখিরা আসবে